আচ্ছা কে বলছ বলো দেখি বুঝতে পারছি না ও আচ্ছা আমি তো দাদাকে ফোন করেছিলাম আচ্ছা ঠিক আছে বলো আমিও কদিন আগে ভাবছিলাম যে তোমাকে বলব যে সুপার মার্কেটটা এখন ভালোই হয়েছে নতুন আর জায়গাটাও বেশ মাঝখানে বিনপুর গ্রামে ব্যবসাটা একটু কমই চলছে তাহলে কী করবে এই নিয়ে আমিও ভাবছিলাম কদিন আগে আলোচনা করব বলে কিন্তু তোমাকে বলতে সাহস পাইনি কী করা যায় বলো দেখি তাহলে এক কাজ করো আমি শুনছিলাম যে ওখানে ভাড়া বলতে সুপার মার্কেটেই তো অনেক রুম হয়েছে তারা ভাড়া দিচ্ছে তাহলে সেখানেই কি দেখব কী রকম কী পয়সা নেয় সেখানেই তাহলে একটা রুম ভাড়া নিতে হবে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে আমারও কদিনই মনে হচ্ছিল যে একবারে ঠিকই আছে শুনছিলাম ওখানে রুমগুলো ভাড়া দিচ্ছে একটু বেশি পয়সাই নিচ্ছে এখন নতুন করেছে তো বলে দেখতে হবে দুজনে একদিন তাহলে যাবে কি গিয়ে আলোচনা করে দেখবে যে কীরকম কী নিচ্ছে আমি আচ্ছা ঠিক আছে তাহলে চল না দেখি রবিবার দিন বিকেলে গিয়ে কী হয় আমার তো এইসব ব্যাপারে খুব একটা বুদ্ধি নেই তুমি যা বলো তাই শুনি তবে শুনছিলাম যে বাড়িতে সুপার মার্কেটে জায়গাগুলো রুম ভাড়া দেওয়া হচ্ছে এবং ভালোই চলছে তাহলে একদিন গিয়ে চলো দেখি এখানের থেকে তো অবশ্যই ভালো হবে আমি তো এটা আগে থেকেই বলব বলে মনে করেছিলাম ঠিক আছে তাহলে রেখে দাও